ইউটুবে আমার অনেক রকমেরই রেসিপি চ্যানেল আছে তার মধ্যে আমাকে বেশি ভালো লাগে পপি কিচেন উইত ভিলেজ ফুড ওই পপি কিচেনের রান্নাটা আমার খুব পছন্দ হয় কেননা গ্রাম্য পদ্ধতিতে খুব সহজভাবে এবং ভালো ভালো নতুন নতুন রান্না দেখানো হয় পুরো গ্রাম্যভাবে মাটির উনুন সমস্ত কিছু নিয়েই এতে খুব সাধারণ মানুষও সহজেই রান্নাটা করে উঠতে পারবে সেই কারণেই আমার ওই রেসিপি চ্যানেলটি বেশি ভালো লাগে আর টি ভিতে পোগ্রাম বলতে আমার বেশি পছন্দ হয় জি বাংলার রান্নাঘর এই সিরিয়ালটাও আমার খুব ভালো লাগে ওই রান্নার যে সিরিয়াল ওটা দেখতে আমি খুব পছন্দ করি কেননা ওটাতে প্রায় নিত্য নতুন পদ্ধতিতে অনেক নতুনত্ব রান্না দেখায় আর তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো টুকিটাকি যে টিপসগুলো শেখায় সেগুলো আমাদের খুব কাজে লাগে আমি ওখান থেকেই রান্না অনেকই রান্না শিখেছি প্রথম ওই রান্নাঘর দেখে আমি শিখেছিলাম বাঁদাকপির পেঁয়াজি কীভাবে বাঁদাকপির পেঁয়াজি বানাতে হয় সেটা প্রথম আমি ওই রান্নাঘরের চ্যানেল থেকেই দেখেছি ওই রান্নাঘরে সুদীপাদি যে রান্না দেখান সেখানেই ওই রেসিপিটা দেখানো হয়েছিলো বাঁদাকপির পেঁয়াজি ওই রেসিপিটা আমি প্রথম বানিয়েছিলাম এবং খেতেও খুব সুন্দর হয়েছিলো